হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ ট্রাভেল এজেন্সির লোক বলছি

হ্যাঁ আপনি আপনি মায়াপুর নবদ্বীপ যদি ঘুরতে চান অলটা যদি ঘুরতে চান আপনাদের ফেসিলিটি আছে হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার হুম আপনি এবারে আপনার কতজন আসছে বলুন তাহলে পনেরোজনের মতো যেরকম ভাড়া লাগে এবারে মোটামুটি আপনার হাজার টাকার মধ্যে কমপ্লিট আমরা করে দেবো হ্যাঁ হ্যাঁ হুম আমাদের এখানে আরও ভালো ভালো দার্শনিক স্থান আছে ইসকন ইসকন মন্দির আপনারা যেতে যদি চান ওই টাকায় আমরা কমপ্লিট করে দেবো ঘোরাব দাঁড়িয়ে থাকব আপনারা ঘুরে আসবেন হুম দার্শনিক স্থান একটা হ্যাঁ আমাদের তো এখানে যেরকম বলা থাকবে সেরকমই করব আমরা যেখানে আপনারা বলবেন সেখানকেই নিয়ে যাবো বাজেটের মধ্যে যতটা যাবে তবে ঘুরা ঘুরিয়ে দেবো মায়াপুর নবদ্বীপ ইসকন মন্দির সব ঘুরিয়ে দেবো হ্যাঁ আমাদের জানানোর লোকও আছে সেরকম ট্যুরিস্ট বাসে লোক থাকে যে এরকম ব্যাপারে এই সব জায়গায় আপনাদেরকে সব গাইড করে নিয়ে যাবে গাইড করে নিয়ে আসবে কথাবার্তা বলবে কোথায় কী আছে কোথায় কী যুদ্ধ হয়েছিল কার জন্মস্থান সব কিছু আপনাদেরকে বলবে তারা হুম তাহলে আপনারা হুম আপনারা ডেটটা ফিক্সড করে আমাদেরকে আসার আগের দিন জানাবেন যে এই ডেটে যাব আমরা আর কোথায় দাঁড়াতে হবে তাহলে সেরকম আমরা গিয়ে সেখানে পিক করে নেব আপনাদেরকে সবাইকে ঠিক আছে রেখে দিন